শহরে চলে আসার পরেও আমার গ্রামে ফিরতে ইচ্ছে করে এবং গ্রামের পরিবেশটাই আমার সবথেকে বেশি ভালো লাগে শহরের পরিবেশটা শহরের জীবনযাত্রা কেমন যেন আমার যেন যান্ত্রিক মনে হয় যেন মানুষ নয় সব যন্ত্রচালিত মেশিন মনে হয় কিন্তু গ্রামে আমার এইটা মনে হয়না গ্রামে যে মাঠ ঘাট আছে খোলা বাতাস খোলা পরিবেশ সব থেকে বেশি অক্সিজেন অক্সিজেনটা আমি প্রাণভরে নিঃশ্বাস নিতে পারি কিন্তু শহরে গেলে এত পলিউশন পলিউশনের জন্য মনে হয় যেন ওখানে দম বন্ধ হয়ে আসছে এর থেকে মনে হয় যেন আমার গ্রামটাই ভালো গ্রামে ফিরে আসতে আমার সবথেকে বেশি ভালো লাগে